কোভিডের সময় একটা সম্পদের ঘাটতি তো আমরা সবাই মিলে ভোগ করেছি মহামারী শুরুর থেকে আত্মমণ্ডলের সমন্বয়ে ব্যাপকভাবে হয়নি বলে কলকাতা হেলথ ওয়ার্ল্ডের গবেষণায় তুলে ধরেছে সেখানে বলা হয় করোনা পরীক্ষার জন্য শুরুতে স্বাস্থ্যমন্ত্রকের পর্যাপ্ত ল্যাব টেকনিসিয়ান ছিলেন না উপযুক্ত আত্মমন্ত্রণার সম্বন্ধে অভাবে ল্যাব টেকনিসিয়ানের ঘাটতি পুরনো বেশ কিছুটা সময় লেগেছে পরবর্তী সময়ে স্থানীয় সরকার বিভাগে স্বাস্থ্য প্রকল্প প্রাইমারি হেলথকেয়ার থেকে পরিষ্কার প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব টেকনিসিয়ানদের করোনা পরীক্ষাকালে যুক্ত করা হয়েছিল সরাসরি জানায় সরকারের এবং তার সংস্থাগুলির জোট জোট কাজ করার চেষ্টা করেছে পরিষ্কার পরিচ্ছন্নতা হাত ধোয়া ওষুধ মাস্ক গ্লাভস ইত্যাদির জন্য সীমিত বরাদ্দ দেওয়া হয়েছে জনস্বার্থে প্রয়োজনীয়তা অগ্রধিকার দেওয়া হয়েছে উচিত জনগণকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে সামাজিক কর্মকাণ্ডে শারীরিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধিও পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহারগুলি মেনে চলতে এলাকাবাসীকে সম্পৃক্ত করার দরকার রয়েছে বর্তমানে সংকটে যক্ষার চিকিৎসা টিকাদান পরিবার পরিকল্পনা সেবাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী বাজেটে এই বিষয়গুলির বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন এই জাতীয় মহামারী দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে সেবাদান পর্যন্ত সব কিছুই বিকেন্দ্রিপূরণ করা হয়েছে এবং অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থার ক্ষেত্রে আর্থিক সাহা প্রতিষ্ঠার দরকার